সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ পৃথিবীর যেকোনো জায়গায় ঘুরতে ভালো লাগে তবে পৃথিবীতে এমন এমন জায়গা আছে যেখানে সব নানান ধরনের পুরনো তাত্ত্বিক বা পুরনো অনাবিষ্কৃত কিছু আবিষ্কৃত অনেক কিছু ধাঁচা জিনিসপত্র দেখতে পাওয়া যায় তো পুরনোদের মধ্যে আমার তো মনে হয় ইজিপ্ট আমার সবচেয়ে ভালো লাগে ইজিপ্টে মনে হয় যে একবার ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে ইজিপ্টে ঘুরতে যাওয়ার ইচ্ছে এই কারনেই যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য পিরামিড তো আছেই সেখানে এবং ইজিপ্টের যে নীল নদের ধারে যে সমাজ ব্যবস্থা আগে ছিল সেই সমাজ ব্যবস্থারও কিছুটা অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন মনে করি এবং মনে হয় যে একবার ইজিপ্ট যেতে পারলে খুবই ভালো হয় এবং আমার তো ইচ্ছা আছে যে ভবিষ্যতে কোনদিন যদি ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে থাকে তাহলে আমি মিশর ঘুরতে যাব মিশরের পিরামিড দেখব মিশরের নাগরিকদের সমাজব্যবস্থার কথা জানব মিশরের রাজাদের আগেকার রাজাদের কি কি সব ব্যাপার ছিল সবকিছু জানব এইগুলো জানলে কিছুটা অভিজ্ঞতা পাব